আমার রাজ্যে বাংলা ভাষার সাংস্কৃতিক এবং ঐতিহ্য অনেকটা বেশি খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ আমি পশ্চিমবাংলায় বাস করি এবং এটা ভারতের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ রাজ্য এবং এখানে সবাই বাংলা ভাষা দৈনন্দিন জীবনে বাংলা ভাষা ইউজ করতে ব্যবহার করতে বেশি বেশি সহজশীল এবং বাংলা ভাষা একটা এমন ভাষা যেটা মানুষ এই ভাষার জন্য অনেক রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে ঠিক আছে এই এই ভাষার জন্য অনেক বিদ্রোহ হয়েছে এবং এই ভাষার থেকে মিষ্টি ভাষা ভারতে বা গোটা পৃথিবীতে একটাও নেই বললেই চলে এবং বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি এবং বাংলা ভাষার ভূমিকা এতটাই প্রত্যেকটা আমাদের দেশের বিভিন্ন ঐতিহাসিক ভৌগোলিক বিভিন্ন বিষয়ে বাংলা ভাষার গুরুত্ব অনেক বেশি এবং গোটা দেশ সেটাকে জানে এবং আমাদের দেশের জাতীয় যে সঙ্গীত এবং জাতীয় দুটো সঙ্গীত আছে দুটো সঙ্গীতই আমাদের দুজন বড়ো বড়ো বাঙালি কবি এবং বাংলা ভাষায় লেখা হয়েছে তার জন্য বাংলা ভাষাকে এড়িয়ে কোনো দিনই কোনো ভারতবাসী চলতে পারে না বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য